যদি আমার পৃথিবীতে সত্যিই কোথাও ঘুরতে যেতে হয় তবে আমি শ্মশানে যেতে চাই কারণ শ্মশান পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ স্থান যেখানে সকল মা মানুষকে মৃত্যুর পর শেষমেশ যেতেই হবে তাই আমি সেইখানেই নিজের জীবনের সমস্ত শান্তিকে খুঁজে নিয়ে যেতে চাই